আমার প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গা পুজো এবং দুর্গা পুজোতে আমাদের খুব আনন্দে কাটে একসাথে পরিবারের সাথে জামা পোশাক কিনতে যাই এবং সকলের জন্যেই পোশাক কিনে আনা হয় এবং পুজোর পাঁচটা দিন আমাদের খুব আনন্দেই কাটে পরিবারের পরিবারের সাথে আমরা একসাথে ঠাকুর দেখতে বেরোই এবং কি বন্ধুবান্ধবদের সাথেও বেরোই এবং রেস্টুরেন্টে পরিবারের সাথে খেতে যাওয়া এবং বন্ধুবান্ধবদের সাথেও যাওয়া হয় এবং আগের বছর তুলনায় এবছর আমাদের খুব আনন্দেই পুজোটা কেটেছে এবং বন্ধুবান্ধবদেরকে উপহার কিনে দিয়েছিলাম এবং বন্ধুও আমাকে উপহার কিনে দিয়েছিল এভাবে আমাদের পুজোটা খুব ভালোভাবেই কেটেছিল এবং আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো এবং বাইরের দেশ থেকেও আসে এখানে পুজো দেখতে এবং খুব ভালোভাবে পুজোটা কাটে এবং হচ্ছে দুর্গা পুজোতে ধর্ম অনুষ্ঠানও হয় এবং এখানে নাচ গান এবং কবিতা আবৃত্তি এবং আর নানান অনুষ্ঠানও হয় এই দুর্গা পুজোতে আর এই পুজোতে হয়